কোনো বাচ্চা যদি সরকারি স্কুলে পড়ে তাহলে তার কিছু টাকা লাগে বছরের প্রথমের দিকেই কেউ যদি প্রাথমিক শিক্ষার জন্য প্রাইমারি স্কুলে ভর্তি হয় তাহলে তাকে কোনো টাকা দিতে হয় না অর্থাৎ পঞ্চম থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত বাচ্চারা যে পড়াশুনো করে সরকারি স্কুলের ক্ষেত্রে তা কোনো টাকা লাগে না বাচ্চা চতুর্থ শ্রেণি পাস করার পর যখন পঞ্চম শ্রেণিতে ওঠে অর্থাৎ যখন হাই স্কুলে যায় তখন তাকে বছরের প্রথমে কিছু টাকা দিতে হয় দুশো তিনশো টাকার মতো ক্লাস অনুযায়ী সেটা চেঞ্জ হয় পঞ্চম শ্রেণির ক্ষেত্রে আলাদা টাকা ষষ্ঠ সপ্তম অষ্টম এরকম বিভিন্ন শ্রেণির ক্ষেত্রে টাকার পরিমাণটা বদল হতে থাকে কিন্তু সেই টাকাটা একবারই দিতে হয় বছরের প্রথমে কিন্তু কেউ যদি সরকারি স্কুল ছাড়া বেসরকারি স্কুলে ভর্তি হয় তবে তাকে বছরের প্রথমে সে যখন ভর্তি হয় তখন তো তাকে টাকা দিতে হয় এছাড়াও প্রতি মাসে তাকে আলাদা একটা টাকার পরিমাণ দিতে হয় তার স্কুলের বই খাতা সমস্ত কিছু তাকে স্কুল থেকেই কিনতে হয়